বিনোদনমূলক কাজের সাথে জড়িত থাকতে খুবই ভালোবাসি এবং আমি বিনোদনমূলক কাজের সাথে জড়িত আছি আমি কিছু দিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেখানে আমি বিভিন্ন রকমের রান্নার রেসিপি শেয়ার করেছি সেখানে আমার অনেক ভিউসও আসছে অনেক লাইক কমেন্টও আসছে আমার খুব ভালো লেগেছে সেই যে বিনোদনমূলক কাজের সঙ্গে জড়িত হয়েছি বা আমি ইন্সটাগ্রামে রিল তৈরি করি সেখানে রিলেও অনেক লাইক আসছে ফলোয়ার্স আসছে সেখানে আমার খুব ভালো লাগছে এ যেমন আমি চলচ্চিত্রে চলচ্চিত্রে সেই ভাবে কোনো ওই কাজ করিনি কিন্তু আমি এখানে ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেলে কাজ করেছি সেখানে আমার বন্ধুরাও আমাকে অনেক সাপোর্ট করছে যেখান থেকে আমি আরো সেখানে উৎসাহ পাচ্ছি যে আমি এই কাজটা নিয়ে এগিয়ে যাব আমি চেষ্টা করছি ইউটিউবে আরো নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য এবং ইন্সটাগ্রামেতে আরো রিল তৈরি করে বা স্টেটাস পোস্ট করার জন্যও আমি চেষ্টা করছি এবং সেখান থেকে আমার বন্ধুদের আমি সাহায্য পাচ্ছি বন্ধুরা আমাকে সাহায্য করছে সেখানে আমার বন্ধুরা আমাকে আরো উৎসাহিত করছে যে তুই আরো কর এ ভাবে আমার আরও ভালো লাগছে যে আমি ভাবছি যে আমি ভবিষ্যতে আমি এটা নিয়ে আরো এগিয়ে যাব